হ্যাঁ আমি গ্রামাঞ্চলে স্থানীয় কৃষি শিল্পকে সমর্থন করার জন্য প্রতিষ্ঠিত ব্যবসা সম্পর্কে কিছু কথা বলতে চাই সেগুলি হল আমাদের গ্রামে কৃষি সমবায় সমিতি গড়ে উঠেছে যেখানে কৃষকদেরকে অতি স্বল্প মূল্যে ধানের বীজ দেওয়া হয় উৎপাদিত ফসলকে সেখানের বাজারে বিক্রয় করা হয় এবং বাড়তি ফসলকে স্টোরে জমা করে রাখা হয়